আমার শহর চন্দ্রকোনা টাউন আমার শহর অন্য শহরের থেকে আমি অনেক ভালো বলে মনে করি কেন বর্তমান শহর ব্যবস্থাই একজন যদি রাস্তায় দুর্ঘটনাগ্রস্ত হয়ে রাস্তায় পড়েও থাকে তো মানুষ সাইড দিয়ে চলে যাবে তবুও তাকে সহযোগিতা করেনি মানুষ মানুষের প্রতি কোন আস্থা নেই সহযোগিতা নেই সহমর্মিতা নেই এবং মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে কিন্তু আমার শহরে মানুষের মধ্যে মনুষ্যত্ব রয়েছে মানবিক গুণাবলি রয়েছে একে ওপরের সমস্যায় এগিয়ে আসেন এবং পথ দুর্ঘটনাগ্রস্তই বলুন বা মানুষের রাস্তার মধ্যে বিপদগ্রস্তই বলুন বিভিন্ন সমস্যায় আমার শহরের মানুষ এগিয়ে আসে এবং সমাধান করে অন্য শহরের মতন করে না এছাড়া আমার শহরের মধ্যে ক্রিকেট ক্রিকেটের মাঠ রয়েছে যেখানে ছেলেরা খেলাধুলা করে ফুটবলের মাঠ রয়েছে যেখানে ছেলেরা খেলাধুলা করে এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে খেলাধুলার প্রশিক্ষণ দেওয়ার জন্য সেখানে ছেলেরা প্রশিক্ষণ নেয় এছাড়াও রাস্তাঘাট পানীয় জল সমস্ত কিছুই আমার শহরের আমি মনে করি অন্য শহরের তুলনায় অনেকটাই ভালো এবং এই ব্যাপারে আমি অনেকটাই পছন্দ করি আমার শহর অন্য শহরের থেকে ভালো বলে